আমি গোয়া ঘুরতে যেতে চাই গোয়া সমুদ্রর ধারে সৈকতের জন্য বিশ্ব জুড়ে সুপরিচিত সুশ্রিত এবং এবং অথ্যনৈতিক কার্যকলাপ করা হলো কার্যকলাপ হলো পর্যটনে গোয়া সহজেই এই দুটি দ্বারা চিহ্নিত করা হয় যায় একটি উত্তরে এবং একটি দক্ষিণে উত্তরে গোয়া হলো এমন এক এক যে যে যেটাকে পাটনা পার্টি করা কেন্দ্র এবং বলে মনে হয় করা হয় যাই হোক এই চেয়ে এলাকার আরও অনেক কিছু আছে উত্তরে গোয়া স্থানগুলি দূর্গ দূর্গ সুন্দর কার্যকলাপ ব্যবস্থা ফ্লি মার্কেটে এবং অন্য কোনো অন্য দেশে অন্যান্য দেশে বিভিন্ন ধরনের আগ্রহ জায়গা দিয়ে ঘেরা উত্তরে গোয়া পরিবহন যে কোনো একটি উপায় দ্বারা দর্শকদের কাছে অনেক জায়গা দেখার গোয়া আকাশপথে ট্রেনে রাস্তার ধারে উত্তরে গোয়া দেখার জন্য কুড়িটি জায়গা পানজিম শহর গোট গোয়া ফন্ড অঞ্জুনা ফি ফো ফ্লি মার্কেট এর আশেপাশে অনেক কিচু দেখার আছে আর মার্কেট আরও অনেক কিছু আমি গোয়া এই জন্য আমি যেতে